হ্যাঁ এটা মেডিকেল শপ হ্যাঁ আমি হচ্ছে পাইকারি ব্যবসায়ী পাইকারি ওষুধ পাইকারি ব্যবসা করি বলুন কি জানতে চান হ্যাঁ আমার দোকানে সব ধরণেরই ওষুধ পাওয়া যায় আপনি যদি মানে একটা পেটি মানে এক পেটি একটা খাপ যদি নেন বলেন একবারে তাহলে এতে অনেকটা দশ টেন পারসেন্ট ছাড় আছে অনেকে থার্টি পারসেন্ট ছাড় আছে আপনি কি রকম ধরণের ওষুধ নিবেন সেটা বলুন হ্যাঁ এমনি হচ্ছে ওষুধে হচ্ছে টেন পারসেন্ট ছাড়ও রয়েছে আবার থার্টি পারসেন্ট ছাড়ও রয়েছে যে যে যেরকম ওষুধ নিবেন তারপর সেরকম ছাড় আছে আপনি আসবেন দোকানে এসে দেখবেন যে আপনি কিরকম ধরণের ওষুধ নেবেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে হ্যান্ডওয়াশ সব ব্যান্ডেজ সব কাটাকুটি হয়ে গেলে সব ওষুধ ডেটল তারপরে তোমার হচ্ছে এদিকে স্যাভলন এমনি বাচ্চাদের খাবার টাবারও আমার দোকানে পাওয়া যায় পাইকারি হিসেবে আমি বিক্রি করি হ্যাঁ হ্যাঁ সেই সবও রয়েছে বাচ্চাদের বেবি ফুডগুলোও আমি রেখেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেবি ফুডেরও টেন পারসেন্ট ছাড় আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইগুলোও সব রয়েছে কিন্তু ওইগুলো একটা দুটো নিলে তখন আমি ছাড় দিতে পারি না ওইগুলো যদি আপনি বেশি করে নেন হ্যাঁ তাহলে তার মধ্যে ছাড় আছে হ্যাঁ সিরিঞ্জ রয়েছে হ্যাঁ আপনি আসবেন এসে দেখবেন দেখে তারপর নিবেন

হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমার ডেলিভারি বয় রয়েছে আমার ডেলিভারি বয় রয়েছে হ্যাঁ আপনি যদি অর্ডার করে রাখেন আমি ডেলিভারি বয় দিয়ে পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দেবো ডেলিভারি বয়কে দিয়ে পাঠিয়ে দেবো আর আমাকে তোমার ফোন পেই করে দেবেন আপনি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ রাখছি